হ্যাঁ আমি মাঝবয়সি গোষ্টীরই একজন এবং যারা বয়স্ক এবং তরুণী তরুণ বয়সি যা চায় তাদের মধ্যে সব কিছুই পার্থক্য রয়েছে কারণ তাদের পছন্দটা অন্যরকম বয়স্কদের পছন্দ অন্যরকম তরুণদের পছন্দ অন্যরকম এই দুটির জগত সম্পূর্ণ আলাদা এবং এবং হচ্ছে উভয় প্রজন্ম সাধারণত এবং এই প্রয়োজনে প্রয়োজ প্রজন্মের মধ্যে পার্থক্য অবশ্যই রয়েছে কারণ একটা তরুণী তরুণ তাদের নিজেদের মানে তাদের নিজেদের যে আচার ব্যবহার সম্পূর্ণ আলাদা তারা অন্য অন্য ও মধ্যেতে তারা তাদের নেশাগ্রস্থ থাকে এবং অন্য অন্য তাদের চিন্তাভাবনা পরিকল্পনাও থাকে কিন্তু এটা বয়স্ক মানুষদের সেটা কিন্তু থাকে না এদের মধ্যে একটাই পার্থক্য যে বয়স্ক মানুষদের কী তারা হচ্ছে কী আগেকারের মানুষ তাদের সম্পূর্ণ দায়িত্বটা সম্পূর্ণ জিনিসকে তারা দায়িত্ববান মনে করে পালন করে কিন্তু আর তরুণ তরুণেরা কিন্তু সেই দায়িত্ববান মনে করে পালন কিন্তু করে না